প্রাচীন যুগে মানুষের চাষবাসের পদ্ধতি সম্পূর্ণ আলাদা ছিল মানুষের হাত দিয়ে সব চাষবাসের কাজ করতে হতো তেমনি গরু দিয়ে লাঙল টানিয়ে মাটি করতে হতো ফসল লাগাতে হতো ফসল কাটতে হতো সব ধরনের বিষ বা সার যেগুলো দিতে হতো সেগুলো তারপরে ফসল ঝাড়তে হতো এগুলো সব মানুষের হাত দ্বারাই করতে হতো তো এখন যত দিন যাচ্ছে তত প্রযুক্তির মাধ্যমে আমরা দেখাচ্ছি যে আস্তে আস্তে যন্ত্রপাতি যন্ত্রপাতি তারপরে চাষবাসের জন্য যেমন মাটি খোঁড়ার ট্র্যাক্টর লাঙল লাগানো মেশিন ধান কাটার মেশিন ধান ঝাড়া খড় বের করে দেওয়ার মেশিন এগুলো আস্তে আস্তে প্রোযু মাধ্যমে আমাদের কাছে এসেছে আমাদের কাজ অনেক সহজ হয়ে গিয়েছে আর আগের মতো খাটতে হয় না কষ্ট করতে হাত দিয়ে চাষ করতে হয় না স্টেমের সাহায্যে বিভিন্ন আরও প্রযুক্তি উন্নত হচ্ছে যেমন আগে ফসলের গুণমান দেখা যেত না এখন স্টেমের মাধ্যমে আমাদের ফসলের গুণমান আস্তে আস্তে দেখতে পাওয়া যাচ্ছে যেগুলো থেকে আমরা বুঝতে পারছি যে ফসল কেমন করে প্রযুক্তির মাধ্যমে মানুষের অসুবিধা হচ্ছে তেমনি অনেক ও সুবিধাও হচ্ছে যেমন যন্ত্রপাতির জন্য মানুষের খরচ বেড়ে গিয়েছে অন্য অনেক চাষবাসও বেড়ে বাড়িয়ে দিচ্ছে তাছাড়াও ধান চাষের মধ্যেও কিছু পরিবর্তন দেখা যায় যেমন আগেকার দিনে ধান করতে কুড়ি তলার চারা ফেলতে প্রায় কুড়ি থেকে পঁচিশ কিলো চালা লাগত এখন সেটা দেখা যাচ্ছে অনেক বিজ্ঞানীর পদ্ধতিতে চাষ করার ফলে তিন চার কিলো ফেলার চাষ করা যায় এর এই কম যারা খেলাতে যেখানে এক থেকে দুটো ধানের কাঠি দিতে হয় সেখানে দেখার ক্ষেত্রে দেখা যায় অনেক ধরনের বেশি পাটকাঠি বেড়োচ্ছে কমপক্ষে দেখা যায় এখানে বিঘাতে তেরো থেকে চোদ্দ কুইন্টাল অবদি ফলন বাড়ছে তাছাড়া আগেকার মানুষের হাতের দ্বারা জল জমিতে দিত এখন সাবমার্সাল মিনি এগুলোর দ্বারা জমিতে জল দেয়